আমি বার্নপুরের এক ধাবা থেকে চিলি চিকেন অর্ডার করেছিলাম ওরা ঠিক সময়ে এসে পৌঁছে দিয়েছিল কিন্তু আমার চিলি চিকেনটা ঠিক ভালো লাগেনি কারণ একটা মানে অন্য টাইপের একটা গন্ধ আমার নাকে আসে ওইজন্য আমি এই অর্ডারটা ফেরত করে দিয়েছিলাম